আমাদের রাজ্যে অনেকগুলি ক্রীড়া টুর্নামেন্ট হয় যার মধ্যে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন হকি ভলিবল টেনিস এগুলি অন্যতম এর মধ্যে ক্রিকেট ফুটবল হকি এগুলি আন্তর্জাতিক স্তরে খেলা হয় ক্রিকেট ফুটবল হকি এই তিনটি খেলায় এগারোজন করে প্লেয়ার থাকে এবং যাদের বয়স মোটামুটি উনিশ থেকে তিরিশের মধ্যে হয় আর বাকি ব্যাডমিন্টন এবং ভলিবলে সাতজন করে প্লেয়ার থাকে এবং ব্যাডমিন্টনে দুজন থাকে অথবা চারজন থাকে প্রত্যেকটি আন্তর্জাতিক স্তরের খেলা হয় তবে ক্রিকেট এবং ফুটবলের মতো অতোটাও নয় এই খেলাগুলির প্রতি পরে পুরস্কার নির্ধারিত করা হয় যে সবথেকে ভালো খেলে তাকে পুরস্কৃত করা হয় এবং টুর্নামেন্টের শেষে যে টুর্নামেন্টটা যে সবথেকে ভালো খেলে তাকে ম্যান অফ দা সিরিজ পুরস্কার দেওয়া হয়